বছরের পর বছর ধরে ভারতীয় বিনোদন শিল্প যেভাবে বিকশিত হয়েছে সেটা হচ্ছে প্রথমেই এসেছিলো মূকাভিনয় যেখানে মুখের নানারকম অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষজনকে বিনোদন করা হতো মূকাভিনয়ের পর আসে নাট্যমঞ্চ নাট্যমঞ্চেই প্রথম কথোপকথনের প্রয়োগ শুরু হয় তারপর আসে থিয়েটার এবং থিয়েটারের পর আসে সাদা কালো চলচ্চিত্র সাদা কালো চলচ্চিত্রের পর প্রধাণত আসে রঙিন চলচ্চিত্র এবং দেশের সবচেয়ে জনপ্রিয় কিছু বিনোদন যেগুলো দেশের মানুষেরা পছন্দ করে সেরম হচ্ছে হাসির বিষয় অথবা মারপিটের দৃশ্য আছে এমন চলচ্চিত্র তাছাড়াও সত্যিকারের ঘটনার অবলম্বনে তৈরি চলচ্চিত্র যেমন মেরি কম ভাগ মিলখা ভাগ শের শাহ রাজী প্রভৃতি প্রভৃতি চলচ্চিত্রে যেখানে সত্যিকারের ঘটনা তুলে ধরা হয়েছে সেইরকম ছবি মানুষ পছন্দ করে তাছাড়া ভারতের লোকেরা বাস্তবের ঘটনাগুলির উপর ভিত্তি করে তৈরি হওয়া চলচ্চিত্র বা রাজনীতি কোনো ঘটনা তুলে ধরা হয়েছে এমন বা সেখানে দাঙ্গা হাঙ্গামার দৃশ্য দেখা যাচ্ছে এইরকম চলচিত্র পছন্দ করে বা এইরকম বিষয়বস্তু থাকলে তারা চায় যে সেই চলচ্চিত্রটা জনপ্রিয়তা পাক